হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে কফি তোমার হচ্ছে পেয়ে যাবে কফি তোমার হচ্ছে দেড়শো টাকা কিলো হিসেবে পড়বে আর কফি দেড়শো টাকা কিলো হিসেবে পড়বে আর তোমার চায়ের দাম তুমি কেমন কি চা নেবে এখানে এসে দেখতে পারো দেখে তারপরে চাটা নয় সিলেক্ট করবে হ্যাঁ কোয়ালিটির ওপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোয়ালিটির ওপর নির্ভর না না চায়ের কালার না আপনি চাটা হ্যাঁ চা এখানে আপনি পেয়ে যাবেন হ্যাঁ কোয়ালিটি ভালো পাবেন আপনি এখানে দেখে নিতে পারেন কেমন কি চা নেবেন কারণ কিছু কিছু কমা চাও আছে যে চাগুলো হয়ত কালার ভালো দেবে না বাট যেই ভালো চা যেই ভালো চাটা আপনাকে রেকমেণ্ড করব যেটা টাটা টি বা ইয়ে ওই চাগুলো আমি আপনাকে রেকমেণ্ড করব টাটাটি গোল্ড ওই চাগুলো আপনাকে রেকমেণ্ড করব আপনি যদি নিতে চান আপনি এসে দেখতে পারেন চাগুলো কেমন বা কেমন কোয়ালিটি হ্যাঁ স্যাম্পেলের ব্যবস্থা রয়েছে আপনি এসে দেখতে পারেন হ্যাঁ স্যাম্পেল দেখে কিনতে পারো হ্যাঁ রিটার্ন পলিসি হ্যাঁ অফকোর্স রিটার্ন পলিসি আছে আপনার যদি মাল পছন্দ না হয় বা মাচ মাল খারাপ যদি আমাদের কাছ থেকে এক মাসের মধ্যে নিয়ে যাওয়ার পর যদি মাল খারাপ বেরোয় বা ইয়ে হয় সেটা আপনাদের দায় পড়বে কিন্তু এক মাসের মধ্যে যদি মাল খারাপ বেরোয় আপনার কাছে তাহলে সেটা আমরা রিটার্ন নেব হ্যাঁ আপনি এক্সপায়ার এক্সপায়ার ডেট আপনি দেখে নিয়ে যেতে পারেন কোন প্রবলেম নেই হুম আপনি দেখতেই পারেন হুম অফকোর্স আমার হ্যাঁ আমার কাস্টমার আমি নিজেই চেষ্টা করব যে ভালো জিনিসটা আপনাকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন ভালোভাবেই ভালো জিনিসটাই নেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা